আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সুযোগ পেয়েছি যেমন পুরী গঙ্গায় সাগর দীঘা মন্দারমণি বিভিন্ন জায়গায় পরিবহন করেছি এবং ওই ওখানে ভ্রমণ করার সাথে সাথে বিভিন্ন রকম পরিবর্তন আমার মধ্যে এসেছে নিয়ে ওই ওই সমস্ত জায়গায় পরিবহন করার ফলে বিভিন্ন রকম স্বাচ্ছন্দ্য বোধ করেছি সেখা আমি পুরীর জগন্নাথ দর্শন বিভি জগন্নাথ দর্শন করার ফলে বিভিন্ন আমার মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেখানে হচ্ছে বিভিন্ন রকম স্থান পরিবহন করেছি এবং হচ্ছে সে সমস্ত জায়গাগুলো আমাকে মনমুগ্ধকর করেছে যেমন গঙ্গাসাগর দর্শন করার ফলে সেখানে হচ্ছে গঙ্গাসাগরের বিভিন্ন বিভিন্ন রকম মনমুগ্ধকর জায়গা আমাকে হচ্ছে মুগ্ধ করেছে সেখানে হচ্ছে কপিল মুনির আশ্রম বিভিন্ন হচ্ছে জায়গায় পরিবহন করেছি হচ্ছে এবং যে সমস্ত জায়গা পরিবহন করে আমার খুব ভালোই লেগেছে